রন্ধন প্রণালী আমরা বাঙালি মেয়েরা তো রান্না করতে ভীষণ ভালবাসি রান্না করতে ভালবাসি খেতে ভালবাসি রন্ধন প্রণালী তো একটা কুটির শিল্প রন্ধনটা আর লোকনৃত্য হচ্ছে আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা লোকনৃত্য করে থাকি আদি মানে কোনো অনুষ্ঠান পুজোর সময় রবীন্দ্রজয়ন্তী নজরুলজয়ন্তী আমাদের যে কোনো ইয়েতেই আমরা মাঝে মধ্যেই বিশেষত গ্রীষ্ম মানে শীতকালটাতে আমাদের ম্যাক্সিমাম লোকনৃত্য এটা হয়ে থাকে আর আদিবাসী উৎসব আদিবাসী উৎসবটা তো আমাদের ওই যখন ওই ইয়েটা হয় বাদনা পড়বটা হয় ওদের তখন তো বাদনা পড়বের সময় আদিবাসী নৃত্যটা তো খুব সুন্দরভাবে হয় এবং তারা কি সুন্দরভাবে নিজেদের একে অপরকে ধরে বেশ সুন্দর ভালো লাগে ওদের ওই আদিবাসী যে নৃত্যটা করে খুব ভালো লাগে তো আদিবাসী নৃত্য হয় বা কোনো অতিথি আসলে আমরা আদিবাসী নৃত্য দিয়ে বরণ সে অতিথি বরণটাও রাখি সংস্কৃত্তে আমাদের মানে আমাদের রক্তে বইছে আমরা প্রত্যেকেই মানে যে যেমন সে তেমন কিছু একটু না করে থাকি